হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ স্যার হোম ডেলিভারি পাওয়া যাবে স্যার কি খাবার লাগবে বলুন হ্যাঁ স্যার বলুন আচ্ছা হ্যাঁ শিক কাবাব রয়েছে শিক কাবাব তো সিক্স পিস থাকবে ঠিক আছে স্যার নাইনটি রুপিজ

হ্যাঁ আর গোবি মাঞ্চুরিয়ান আছে ঠিক আছে আর আপনার হচ্ছে চিকেন পকোড়া হবে বিরিয়ানি হবে হায়দ্রাবাদি বিরিয়ানি হবে নর্মাল বিরিয়ানি হবে ঠিক আছে স্মোক চিকেন হবে ঠিক আছে নান হবে বাটার নান হবে ঠিক আছে হ্যাঁ বাটার নান অর্ডার দিলে আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার আপনি চিকেন কাবাব নিতে পারেন ঠিক আছে স্যার তারপর মটন বিরিয়ানি রয়েছে মটন কারি রয়েছে ঠিক আছে কম অনেক কিছু রয়েছে যেটা হ্যাঁ হায়দ্রাবাদি বিরিয়ানি হবে আচ্ছা আচ্ছা স্যার মটন বিরিয়ানিটা হচ্ছে থ্রি ডবল নাইন হ্যাঁ স্যার হয়ে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ স্যার হয়ে যাবে আচ্ছা আর স্যার আপনি মিল্ক শেক নিতে পারেন এছাড়াও ডেসার্টের মধ্যে বিভিন্নরকম মিষ্টি রয়েছে ঠিক আছে আপনি মিষ্টিও নিতে পারেন ঠিক আছে কোল্ড ড্রিংকস রয়েছে স্যার সুগার ফ্রি রয়েছে মিষ্টি রয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার স্যার পাঁচ মিনিটের মধ্যে আপনার রুম নাম্বার বারো তো আপনার রুম নাম্বার বারোতে স্যার পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে স্যার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম হুম